মাছ ধরার জন্য আমাদের নদীতে মাছ ধরে ডিঙি নৌকো করে বড় বড় সমুদ্রে যায় লঞ্চে জাহাজে করে জাহাজে করে মাছ ধরতে যায় এবার একে অপরের থেকে আলাদা লন বড় বড় সমুদ্রে লঞ্চে করে যায় আর আমাদের ডিঙি নৌকো হচ্ছে ছোট আর লঞ্চ হচ্ছে অনেক বড় বড় বড় মাছ ধরে লঞ্চ এটা ছোট ছোট মাছ ধরে ডিঙিতে করে আমি এই দুটো লঞ্চ যে নাম জানি ডিঙি এবং লঞ্চ আর আমি কোনো নৌকার মালিক না আমার অত টাকা পয়সা নেই আমি নৌকো চালাতেও জানি না আমি নৌকোর মালিকও না নৌকা একে অপরের থেকে আলাদা হবেই কারণ যেগুলো নদীতে ধরে নদীতে চলে সেগুলো আলাদা দেখতে হয় ছোট হয় যেগুলো সমুদ্রে চলে সমুদ্রে ভাসে সেগুলো বড় হয় সেগুলোতে অনেক মাছ ধরে অনেক বড় বড় মাছ ধরে